আমাকে প্রিয় সাহিত্য চরিত্র আছে বর্ণপরিচয় যদি তাই হয় আমাকে বর্ণপরিচয় লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেননা লিখেছেন আমরা যাতে অ আ ক খ এবং এগুলো সব যেমন জানতে পারি ভালোভাবে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি শিখে আমি অনেক কিছু জানতেও পেরেছি যেমন হচ্ছে বর্ণপরিচয় পড়ে আমি অনেকটাই উচ্চারণবিদ্যাও শিখেছি বইয়ে সেই চরিত্রের একটি মজার কাহিনি রয়েছে যেমন রামবাবু ইস্কুলে না গিয়ে মাস্টারমশাই কি করেছিলেন সেই চরিত্রটি আমার অনেকটাই ভালো লেগেছে এবং মজাও লেগেছে সেই চরিত্রর মধ্যে অনেকটাই কাহিনী রয়েছে এবং সেই চরিত্রর আমরা অনেক কিছু শিক্ষা পাই যেমন না ইস্কুল গেলে আমাদের কী ক্ষতি হতে পারে সেই ক্ষতি থেকে আমরা কী শিক্ষা পাই সেই সব নিয়ে আমরা অনেকটাই অনুপ্রাণিতও হয়ে থাকি